আমি খুব ভালোভাবেই আমি পশুদের খুব যত্ন নিই আর আমার বাড়িতে অনেক ধরনের পশু আছে যেমন গরু ছাগল ভেড়া এমনকি আমার বাড়িতে আরও কুকুর বিড়াল আর কাঠবিড়ালি খরগোশ ইত্যাদিও পোষা প্রাণী রয়েছে আর আমি তাদের খুব ভালোভাবেই যত্ন নিই আর এই পশুগুলোকে আমি প্রতিদিন সকালে স্নান করাই এবং তাদেরকে ভালো খাবার খেতে দিই আর স্নান করিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে তাদের থেকে কোনো জীবাণু না ছড়ায় বা তাদের গায়ে কোনো পোকামাকড়ের না বাসা বাঁধে আর তাদেরকে যে খাবার খেতে দিই যে খাবার আমরা খাই সে খাবার আমি তাদেরকেই খেতে দিই যাতে তাদের শরীরের মধ্যে কোনো অসুস্থতা না দেখা যায় আর তাদেরকে আমরা খুব ভালো জায়গাতে ঘুমোতে দিই নোংরা জায়গাতে বা ঠান্ডার সময় বাইরে ঘুমোতে দিই না কারণ তারাও একটা পশু মানে তাদেরও একটা প্রাণ রয়েছে যেমন আমরা মানুষ আমাদেরও ভালো জায়গাতে থাকার অধিকার রয়েছে তেমন পশু বলে তারা যে ভালো জায়গাতে থাকবে না তা নয় তাদেরও থাকার ভালো জায়গা দেওয়া দরকার তাদেরও ভালো জায়গাতে থাকার অধিকার রয়েছে তাই তাদের আমরা ভালো জায়গাতে থাকতে দিই ভালো খাবার খেতে দিই এবং তাদের খুব ভালোভাবে যত্ন করি আর এই যত্নের জন্যই তারা খুব ভালোভাবে থাকে এবং তাদের শরীরে কোনো রোগ জ্বালা দেখা দেয় না আর তাদের শরীরে কোনো রোগ জ্বালা না হলে আমরা যদি তাদের সাথে মিশে থাকি আমাদেরও কোনো রোগ জ্বালা হয় না